বাংলা ভাষা সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হচ্ছে কারণ আমরা যে দেশে বসবাস করি সেই দেশে ঊনত্রিশটি রাজ্য এবং প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ভাষা আমরা ব্যবহার করে থাকি আমা আমরা কাজের সূত্রে বা কোনো কারণে আমরা নিজের রাজ্য ছেড়ে অন্যে রাজ্যে পদার্পণ করি অন্য রাজ্যে পদার্পণ করার ফলে অনেক সময় আমরা অন্য রাজ্যে থেকে যাই এর ফলে আমাদের যে নিজের ভাষা বাংলা ভাষা সেই ভাষার ওপরেও অনেক প্রভাব পড়ে কারণ অনেক সময় আমাদের বাইরে থেকে অন্য রাজ্য থেকে অনেক লোক আমাদের রাজ্যে আসে এবং সেখানে এসে তারা নিজের ভাষা ব্যবহার করে